ওলার ড্রাইভার আপনি কোথায় আছেন আমি আধ ঘন্টা আগে ওলা বুক করেছি পনেরো মিনিট হলো আপনি আসবেন আসবেন বলে আসেন নি আমি আসানসোল মিড টাউনে দাঁড়িয়ে আছি আপনি কখন পৌঁছাবেন